পেটুক জংশন রেস্তোরাঁ আমি গতকাল বিকাল ছটার সময় এক প্লেট চিকেন চাউমিন অর্ডার করেছিলাম তার পরিবর্তে আমাকে দেওয়া হয়েছে ফ্রাইড রাইস এটা কেনো হলো